সাগরে আমরা বিভিন্নভাবে মাছ ধরতে থাকি ছোট নৌকোতে জাল দিয়ে বা ছিপেতে করে বা কখনও কখনও বড় জাহাজে বড় জাহাজে সে আরও গভীর সমুদ্রে গিয়ে প্রচুর পরিমাণে একসাথে যখন বেশি মাছের প্রয়োজন হয় তো তখন বড় জাহাজে করে গভীর সমুদ্রে গিয়ে আরও যাতে কোনও একটা মাছের ঝাঁক বা যেখানে প্রচুর বেশি পরিমাণ মাছ পাওয়া যায় একসাথে পাওয়া যাবে একসাথে তো সেখানে গিয়ে প্রচুর পরিমাণ মাছ একসাথে ধরে নিয়ে ওই বড় জাহাজে স্টোর করে ট্যাঙ্কতে স্টোর করে আবার সেটা নিয়ে আসা হয় তো একসাথে নিয়ে আসার সময় অনেকটা টাইম লেগে যায় তো সেই জন্য বড় বড় ট্যাঙ্কতে জল দিয়ে মাছগুলোকে বাঁচিয়ে রেখে সেই অবস্থায় ফিরে তটে ফিরে আসা হয় তো তটে ফিরে আসার পর তটে বিভিন্ন রকম যারা ব্যবসাদাররা রয়েছে তাদেরকে সেখানে একটা আড়ত বসে তো আড়তে ওখানে যেই ব্যবসাদারই যতটা পরিমাণ মাছের প্রয়োজন হয় তাদেরকে তারা তার ভাগ করে নিয়ে নেয় সেখানে মাছ সেখানে বিক্রি হয়ে যাওয়ার পর তারপর ওই মাছটা যেই যা যে যেখানের ব্যবসাদার সেই তারা তার বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজারে গিয়ে বা বিভিন্ন এলাকায় পৌঁছে সেই মাছগুলো যার যেই বাড়ির যতটা পরিমাণ মাছের দরকার তারা সেখানে ততটা পরিমাণ বিক্রি করে দেয় এভাবে এভাবে পুরো নদীর সমুদ্র থেকে মাছগুলো ধরে নিয়ে এসে একদম বাজারে ওখানে বাড়িতে পৌঁছে যায় এই প্রসেসে আর এখানে আমাদের মাছের সবচেয়ে পপুলার বাজারগুলি হলো বাসুলি বাজার বালাইপুণ্ডা বাজার বাজকুলি বাজার এই বাজারগুলোতে সাধারণত বেশি পরিমাণ মাছের আড়ত বসে ও মাছের মাছ প্রচুর পরিমাণে বিক্রি হয়